অনেকবার পাহাড়ে ভ্রমণ করেছি তবে পাহাড়ের উপর থেকে নিচে দেখলে ভয়ও লাগে একবার আমি পাহাড়ে উঠে এমনি একবার অসুবিধায় পরেছিলাম এবং তারপরে মুখে চোখে জল দিয়ে এবং খাবার যা খাবার খাই তারপর ধীরে ধীরে নিচে নেমে আসি এই রকম একবার প্রবলেম হয় আমার সাথে আরেকবার হয়েছিল আমি কাশ্মীর ঘুরতে গেছিলাম বৈষ্ণবদেবীতে যত পাহাড়ের ওপরে উঠছিলাম তখন মনে হচ্ছিল আমার বমি পাচ্ছে তো তখন আমি সেখানে আবার বসি রেস্ট নিই খাবার খাই এইভাবে আমি আবার পাহাড়ের ওপরে যাই এই রকম আমার দুখানা এক্সপিরিয়েন্স আছে